কিছু কুসংস্কার সম্পর্কে বলতে আমরা যেমন আমি বা আমার পাড়াপড়শি যেমন ভাবি যে এক শালিক দেখলে দিন খারাপ যাবে যে কোনো কো কোনো জায়গায় যদি এক শালিক দেখে নিই তাহলে ভাবলাম যে যে আজকের দিনটা খারাপ যাবে যদি দু শালিক দেখতে পারি তাহলে দিনটা ভালো যাবে আবার কো অনেক জন এটাও ভাবে মানে অনেক লোকেরা যেমন ভাবে যে কোনো বিড়াল যদি দাগ কেটে দেয় তাহলে রাস্তা কেটে দেয় তাহলেই সেখানটাতে পার হবা অশুভ কারণ যতক্ষণ না কেউ কোনো গাড়ি বা কোনো লোক যদি সেখান দিয়ে না পার হয় তাহলে আমাদের আমাদের যাওয়াটাও উচিত না আবার আমরা যদি কোথাও বেরোই ঘর থেকে তো আমাদের বাড়ির লোকেদেরকে মানে বলতে হবে যে আসছি মানে যাচ্ছি বল বলতে না এইটা একটা আবার কেউ যদি এক চোখ দেখিয়ে দেয় সেটা নিয়েও আমরা বলি যে না এক চোখ দেখাস না দু চোখ দেখা কারণ দিনটা খারাপ যাবে আবার পিছু কোথাও যদি যাই মানে ঘুরতে যাই বা কোনো জায়গায় যদি বেরোই তো বাড়ির লোকরা বলে পিছনে তাকাবি না কারণ পিছনে তাকালে অশুভ তো এইটার দিক দিয়েও আমরা কুসংস্কার ভাবি আবার ভাবি যে কোনো জায়গায় বেরোলে বেরোলে পিছনে ডাকতে না সেইটাও কুসংস্কার ভাবি আমি আমার এলাকার লোকেদের দৃঢ়ভাবে বিশ্বাস করি